আমার দেখা বিরল পাখি বাবুই পাখি বাবুই পাখি সচরাচর দেখা যায় না দেখা যায় না বলা ভুল দেখা যায় মামার বাড়িতে গেলে একবার আমি দেখেছিলাম যে তাল গাছে বা খেজুর গাছে নারকেল গাছে ওরা বাসা বাঁধে খুবই সুন্দর তাদের বাসা তাল পাতা বা খেজুর পাতা চিকিয়ে চিকিয়ে তারা বাসা বাঁধে এখনকার বিজ্ঞানীরাও ওরকম বাসা বানাতে পারবে না বানাবে কি করে পাখির বাসা বানাতে গেলে সময় লাগে ওরা খুব সুন্দর বাসা বানায় বিজ্ঞানীরা পারবে না ওরকম বাসা বানাতে ওদের খুব সুন্দর দেখতে হয় এখন পাখি তো দেখাই যায় না মামার বাড়িতে গেলে যদিও বা দেখা যেতো এখন পাখি খুব কমে গেছে ওদের বাসা বানানো দেখা খুবই সুন্দর একটা জিনিস ওরা সন্ধেবেলা করে জোনাকি পা পোকা এনে ওদের বাসা আলোকিত করে এবং ওদের নিজেরা ডিম পেড়ে সেই ডিম সুরক্ষিত রাখার জন্যে নিজেদের বাসাকে খুব সুন্দরভাবে বানায় বাসাটাকে খুব সুন্দরভাবে বানায় সেই বাচ্চা ফুটে বেরোলে ওরা নিজেরা সুরক্ষিত রাখতে চেষ্টা করে তাদের বাচ্চাকে এবং বৃষ্টি বা ঝড় হলেও তাদের কোনও অসুবিধা হয় না তারা এমনভাবে বাসাটাকে বানায় বানায় যেন তাদের কোনও সমস্যা না বা বৃষ্টি বা ঝড় হলে ওটা যেন ভেঙে না পড়ে এমনভাবেই তারা নিজেদের বাসাটাকে সুরক্ষিত রাখে